আমি একটি লম্বা বাইকিং ট্যুরের জন্য মূলত কিছু পরিমাণ খাবার রসদ করে নিয়ে যাই বেশি পরিমাণে টাকা নিয়ে যাই এছাড়াও নিজের প্রতিরক্ষার দিকটা একটু বেশি খেয়াল রাখা উচিত তার জন্য কিছু অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া দরকার এবং রাত্রিবেলায় আশ্রয় নেবার জন্য তাঁবু নিয়ে যাওয়া দরকার অন্ধকারে যাতে অসুবিধা না হয় সেজন্য মোমবাতি টর্চের আলো নিয়ে যাওয়া দরকার তাছাড়া ক্যাম্পে তাছাড়া বাইকিং করা যতটা সহজ মনে হয় ততটা নয় প্রত্যেকটা প্রত্যেকটা পদক্ষেপ বুদ্ধিমত্তার সাথে চলা উচিত এছাড়াও বাইকিংয়ে সবসময় যে হোট রেস্তোরাঁ খোলা পাওয়া যায় সেটাও নয় সেইজন্য রান্না করার জন্য কিছু সামগ্রী নিয়ে যাওয়া দরকার রান্না করার পরিস্থিতি সবসময় নাও থাকতে পারে তারজন্য শুকনো খাবারও নিয়ে যাওয়া দরকার